আমার প্রিয় কিছু বাইক হলো যেমন রয়েল এনফিল্ড ক্লাসিক তাছাড়াও হুন্ডা ইউনিকর্ন হুন্ডা হরনেট সব থেকে প্রিয় সুপার স্প্লেন্ডার আমার কাছে এই মুহুর্তে আছে সুপার স্প্লেন্ডার বাইকটি কারণ এই বা এই বাইকটি সব দিক দিয়ে আরামদায়ক এর সাসপেন্সান বা ইঞ্জিন পাওয়ার সমস্তটাই খুব ইউনিক বা আরামদায়ক কারণ এর সাসপেন্সান এতো ভালো যে এই বাইকটি চালালে কোনো রকম কোনো কিছু সমস্যা হয় না কোনো রকম কোনো কিছু অসুবিধা হয় না ওরম কোনো ঘাড় টার কোনো কিছু যন্ত্রনা করে না তার থেকেও বড়ো কথা এই বাইকটিতে আমি যেমন খুশি লোড বইতে পারবো বা বাড়ির নানা রকম সরঞ্জাম বইতে পারবো কৃষি ক্ষেত্রে নানা রকম কৃষিকাজের নানা রকম সমস্ত কিছু সবজি টবজি সমস্ত কিছু আমি বইতে পারবো তাছাড়াও এই বাইকটি ফ্যামিলি বাইক এই বাইকটিতে একসঙ্গে তিন চারজন যাওয়া যাবে কোনো অসুবিধা নেই তার জন্য আমার সুপার স্প্লেন্ডার বাইকটিই পছন্দ এবং আমি ভবিষ্যতে একটি রয়েল এনফিল্ড ক্লাসিক গাড়ি কিনতে চাই কারণ এই গাড়িটি আমার অনেক দিনের স্বপ্ন এই গাড়িটি পুরোটাই লোহা কারণ এই গাড়িটি এতোই পাওয়ার কোনো রকম সাসপেন্সানের খুব সুন্দর পাওয়ার তার থেকেও ইঞ্জিনের পাওয়ার এই গারিটির টর্ক বেশি এবং এই গাড়িটি স্টাইলটাও খুব গ ক্লাসিকের ওপরে এই জন্য আমি এই গাড়িটিই কিনতে চাই এবং এই গাড়িটি আরামদায়ক তাই এই গাড়িটি আমি ভবিষ্যতে কিনতে চাই